হঠাৎই এক দিন আমার বাবা অ্যাক্সিডেন্ট করলেন এবং ঠিক তখনই আমার কাছে ফোন আসলো যে বাবা এরকম অ্যাক্সিডেন্ট করেছে আমার সেখানে যাওয়া প্রয়োজন এজন্য আমি সেখানে গেলাম এবং বাবাকে দেখে আমার মাথা কাজ করছিল না তখন কী করব আমি নিজেই বুঝতে পারছিলাম না একদম হতাশা হ হতাশ হয়ে পড়েছিলাম ঠিক তখনই আমার কিছু আত্মীয় এসে আমাকে বললেন যে ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হোক তার পরে উনি সুস্থ হবেন তো আমি ঠিক সে সময় বুঝতে পারছিলাম না কী করব আমার মাথা কাজ করছিল না আবার কিছুক্ষণ পরে মনে হলো যে না ওনারা ঠিক বলছেন এজন্য ওনাদের পরামর্শ অনুযায়ী আমি হসপিটালে ওনাকে অ্যাডমিট করলাম অ্যাডমিট করার পর উনি সুস্থ হলেন এবং আমাকে যে ওই সময়ে উনারা যে পরামর্শটা দিয়েছিলেন সেটা মেনে আমার বাবাকে পুরোপুরিভাবে সুস্থ করে তুলেছি আমার ওই খারাপ সময়ে আমার ওই আত্মীয়দের পরামর্শটা আমার কাছে খুব ভালো লেগেছিল এখন আমি বুঝতে পারি এবং ওই সময়ে ওই যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম এবং ওই সিদ্ধান্তটা নেওয়া আমার খুবই প্রয়োজন ছিল যেটা আমি সেই সময়ে করেছি